নারীরা দৈনিন দৈনন্দিন জীবনে অনেক অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয় যেমন নারীরা সবকিছু করতে পারলেও তাকে বলা হয় তুই এইটা পারবি না মেয়েটা যদি একটা বাইক চালাতে পারে তবুও একটা ছেলে বলে যে আমার মতো তুই বাইক চালাতে পারবি না তবুও কিন্তু একটা মেয়ে রাইডার হতে পারে বছরের পর বছর ভারতে মহিলাদের ক্ষেত্রে সবকিছুতে একটা সমান অধিকার হয়ে আসছে না সবকিছুতে মনে করে যে নারীরা সবসময়ই পিছনে পড়ে আছে পিছনেই পড়ে থাকে কিছুদিন আগের ঘটনা একটা মহিলাকে প্রকাশ্যে রাস্তায় খুন করা হয়েছে তার জন্য কোনো কেউ এক প্রতিবাদ করছে না কারণ সে একটা মেয়ে মেয়েকে এক মারলেও কারোর কিছু যায় আসে না এবং শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ কিন্তু পায় না সুযোগ পেলেও সেখানে অনেক মান সম্মানের ব্যাপারে অনেক স্যাররাই সেই ম্যাডামটিকে নানা খারাপ ইঙ্গিত করে নানা খারাপ ইঙ্গিত দেয় যেখানে নারীটি সম্মান পায় না খুব ভালোভাবে এর কারণে নারীদের অনেক শক্ত হতে হয় মনের দিক থেকে অনেক কঠিন হতে হয় যাতে তারা এই চ্যালেঞ্জ দীর্ঘদিনের চ্যালেঞ্জ বা দৈনিক জীবনের চ্যালেঞ্জ তারা আরও চ্যালেঞ্জ করতে পারে এবং প্রত্যেকটা দিকেই মেয়েরা সবসময়েই ছেলেদের দিক থেকে মেয়েরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়